পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময় পর্যটকরা বিভিন্ন জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ বা অ্যাডভেঞ্চার বা স্পোর্টসও করে থাকে এরা যেগুলি হলো যেমন জল জলের প্রতিযোগিতা সাঁতারের প্রতিযোগিতা লাগায় তারা ট্রেকিং করে কেউ ক্যাম্পিং করে কেউ বা ক্রিকেট খেলে কেউ বা র্যাকেট খেলে এসব খেলতে থাকে যদি তারা সান্দাফু সিঙ্গালীলা পর্বত শৃঙ্গে ঘুরতে যায় সুন্দরবনে ঘুরতে যায় এছাড়াও মাউন্ট এভারেস্টও ঘুরতে যায় তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দার্জিলিংয়েও ঘুরতে যায় অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন রকম ট্রেকিং ও চেষ্টা করে এবং তারা সেসেখানে বিভিন্ন রকম স্পোর্টসও চেষ্টা করে সেখানকার যে কোনো কোনো জায়গায় বিভিন্ন রকম জনপ্রিয় খেলা আছে সেখানে গিয়ে কেউ বাঞ্জি জাম্পিং চাআষ চেষ্টা করে মানে ওপর থেকে দড়ি বেঁধে নিচে ফেলে দেওয়া কারণ ওখান থেকে ফেলার জন্যে তো সাহসের দরকার এছাড়া অনেক রকমের খেলা আছে সেগুলো তারা সেখানে গিয়ে চেষ্টা করে যেখানে যায় সেখানে গিয়ে যেটা নতুন দেখে সেটা করার চেষ্টা করে কারণ পশ্চিমবঙ্গের লোকরা একটু যেহেতু বাঙালি তারা একটু এইসব জিনিস পছন্দ করে তাই এরা তারা করেই থাকে